আমার মনে হয় মোবাইল গেমিং একটা শিল্প এবং সে বা অ্যাপসের মাধ্যমে তা করা হয় কিন্তু এই যেস এই অ্যাপসের মাধ্যমে যে এখন বর্তমান দিনে ক্রিকেট ফুটবল বিভিন্ন দিকে যে খেলাগুলো হয় তার জন্য বিভিন্ন কে ভালো খেলবে কে খারাপ খেলবে এইভাবে পাঠানো হয় এর মধ্যমে দিয়ে তারা কিছু টাকাও ইনকাম করছে এবং এটা একটা শিল্প শিল্পটাকে আরো বেশি প্রভাবিত করছে কিন্তু বর্তমান দিনে এই মোবাইল গেমের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে মানুষ আকৃষ্ট হয়ে পড়ছে আকৃষ্ট হওয়ার পড়ে সে জুয়ায় সম প্রসারিত হয়ে যাচ্ছে যার ফলে তা আমার মনে হয় বর্তমান দিনে আরো বেশি ক্ষতিকর হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের হাতে মোবাইল থাকার জন্য তারা এর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে আকৃষ্ট হয়ে গিয়ে বিভিন্ন চীনা যে গেমিংগুলো রয়েছে সেই সেই দিকে বেশিরভাগ আকৃষ্ট হয়ে পড়ছে যার ফলে তার নিজেস্ব ক্ষতি সে নিজেই করে ফেলছে